আমরা বাঙালি আমরা সব কিছু বাংলা ভাষাতেই করি আমরা ডক্টরের কাছে গেলে হাসপাতালে গেলে দোকানে গেলে সব্বাই বাংলা ভাষাতেই কথা বলি যারা আমরা আমাদের বাংলা ভাষা বুঝতে পারে না বা বলতে পারে না তাদের জন্য আমরা বা অঙ্গ ভঙ্গিতে দেখায় ইসারাতে বোঝানোর চেষ্টা করি আমাদের বাংলা ভাষায় কবিতা আবৃতি নাচ গান নৃত্য এসব আমরা বাংলা ভাষায় হয় দৈনিক কাজকর্ম সব কিছু বাংলা ভাষাতেই করি পড়াশোনা তাও আমরা বাংলা ভাষাতে করি বাজার ঘাট দোকানপত্র করা সব কিছু বাংলা ভাষাতেই হয় আমরা সব কিছু কাজকর্ম টর্ম সব কিছু বাংলা ভাষাতেই করি